হ্যালো

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ দিতে পারবো তিনশো টাকা হুম লেবু দশ টাকা পিস ড্র্যাগন ফল হলো পাঁচশো টাকা কেজি